হ্যাঁ আমি আপনাকে আমার পরিবার সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি একটি যৌথ পরিবারের সন্তান ছোটোবেলা থেকে সবাইকেই পাশে পেয়েছি বিশেষ খারাপ সময়ে ভাল সময়ে প্রতিকুলতার সময়ে সবাই যেন আমার পাশে ছিল নিজের পরিবারের পাশাপাশি আমার যে মামাবাড়ি মেসোবাড়ি প্রত্যেককেই কিন্তু আমি আমার সমস্ত কাজে পাশে পেয়েছি তেনারা কিন্তু ভীষণ ভালো এবং আমদেরকে ভীষণ ভালোবাসেন হয়তো আমরাও হয়তো তেনাদেরকে সেরকম ভালোবাসাটা দিতে পেরেছি তাই আমরা সকলে মিলেই একটি পরিবার হয়েই রয়েছি সবাই মিলেই আমরা থাকি যে কোনও উত্সব অনুষ্ঠান কিন্তু আমরা সবাই মিলেই পালন করি সবার সাথে বসে আনন্দ করে মজা করে যে উত্সব পালন করা তার আনন্দের কথা আর আপনাকে কী বলব আর বন্ধুদের সম্পর্কে যদি বলতে হয় আমার বন্ধু সার্কেল ছোটোবেলা থেকে সেভাবে খুব একটা নেই আমি ছো্টোবেলা থেকেই সেই একা একা মানে বন্ধুর সাথে কথা বলতে একটু লজ্জা বোধ করতাম তাই সেভাবে বন্ধু হয়ে ওঠেনি কিছু জন বন্ধু রয়েছে মেয়েবন্ধু যাদের সাথেই সব টিউশনে যাওয়া স্কুলে যাওয়া ওইভাবেই শুরু হয়েছে বন্ধুত্ব তো সেই বন্ধুগুলিই এখনও রয়েছে আমার এবং কলেজ ইউনিভার্সিটিতেও অন্যান্য বন্ধুরা হয়েছে তবে সেভাবে তাদের সাথে এখন আর কথা হয়ে ওঠে না যে সব বন্ধুদের সাথে কথা হয় তারা কিন্তু সেই আমার বিদ্যালয় জীবনের বন্ধু তারা এখনও আমাকে মনে রেখেছে এবং আমিও তাদেরকে মনে রেখেছি